হ্যাঁ আমি ইন্ডিয়ান আইডেলের মতো মিউজিক রিয়েলিটি শো দেখি যার নাম হল সা রে গা মা পা আমাকে ইন্ডিয়ান আইডেলও ভালো লাগে তবে বাংলায় বিশেষ উল্লেখযোগ্য সা রে গা মা পা আমাকে খুবই অনুপ্রাণিত করে এবং আনন্দিত করে এবং সা রে গা মা পায়ে অংশগ্রহনকারী দু হাজার একুশ সালের উইনার স্নিগ্ধজিৎ ভৌমিক আমাকে খুবই ভালো লাগে স্নিগ্ধজিৎ ভৌমিকের গান আমাকে প্রচুর অনুপ্রাণিত করে তাকে দেখে আমি শিখি বিভিন্ন তার গানের ক্লাস বর্তমানে গীতিচর্চা নিয়ে স্নিগ্ধজিৎ ভৌমিকের অবদান অশেষ যেটা আমাকে খুবই অনুপ্রাণিত করে বর্তমানে আমার গানের ফেসবুক পোস্টে স্নিগ্ধজিৎ ভৌমিক লাভ রিঅ্যাক্ট দিয়েছে আমি তাকে একটি গানে তার প্রিয় একটি গানে ট্যাগ করেছিলাম সেই কারণে সে আমাকে ওই গানে লাভ রিঅ্যাক্ট দিয়েছিলো আমাকে স্নিগ্ধজিৎ ভৌমিককে খুবই ভালো লাগে এবং তার গান নিয়ে আমি প্রচুর নিজে গবেষণা করে চলেছি